একটা সময় ছিলো যখন মানুষের কাছে অতোটা কোনো স্কোপ ছিলো না তাই মানুষ খুব একটা শিক্ষিত হতে পারতো না তবে এখনকার দিনে আমাদের এলাকায় আমি দেখি যে সমস্ত ছেলেরা দশম শ্রেণী পাশ করে গেছে তারা নিজেকে আরও শিক্ষিত করতে চায় তারা আরও শিক্ষায় এগিয়ে যেতে চায় কেন না কারণ তারা তারা সমাজে আরও সশক্ত হতে পারে এবং আরও শিক্ষিত হতে পারে এবং সমাজ আরও এগিয়ে যেতে পারে